ইউপিএসসি ইত্যাদির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষার্থীদের কীভাবে সংবাদমাধ্যম সাহায্য করে সাহায্য করে আমাদের সাহায্য করে সংবাদমাধ্যম তার ডেট ডেট সময় এবং জায়গার নাম এগুলো বলে এবং আমাদের আজকে আজকালকার যে অ্যাক্টিভিটিগুলো হয় সেই অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে সংবাদমা সংবাদমাধ্যম দেখিয়ে আমাদের সাহায্য করে